হ্যাঁ আমার জীবনে বিজ্ঞান নির্ভর পরিবর্তন অনেকটাই ঘটেছে আমার রোজগারের জীবনে কাজের প্রভাব ফেলেছে যেমন এখনকার দিনে আগেকার দিনে মানুষ যখন ধান কাটতো বা যখন আলু খুলতো তখন প্রচুর পরিমাণে কৃষকের দরকার হত এখন কি হয় সেটা আলু লাগানো থেকে শুরু করে আলু খোলা ধান লাগানো থেকে শুরু করে ধান খোলা সমস্ত রকমই করা যায় খুব অল্প সময়ের মধ্যে কম অর্থে এই কাজগুলো হয়ে যায় এবার চলে আসি বিজ্ঞানের ওপরে ফোনের প্রভাবে তো বিজ্ঞানের ওপরে ফোনের প্রভাব হলো এখন ইন্টেরনেটের যুগ এখন বৈজ্ঞানিক যুগ এখন যদি কোন মানুষ হরিয়েও যায় তারা খুব সহজেই তার প্রতিষ্ঠিত বা তার পরিচিত জায়গার মধ্যে চলে আসতে পারে তারপরে আপনার শুরু করছি যাতায়াত এখন যদি কোন মানুষ যেতে না পারে তারা ট্রেন বাস লরি মারুতি প্রকৃতির গাড়ি তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই তারা কম অর্থে চলে যেতে পারে তারপরে চলে আসছি আপনার সেচ ব্যবস্থায় তখনকার মানুষেরা কুয়োর থেকে জল তুলে তারা কৃষিকাজের ক্ষেত্রে জল বহন করে সেই জমিতে দিত কিন্তু এখন চারিদিকে শ্যালো মিনি নলকুয়ো প্রভৃতি হওয়ার কারণে সেগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে খেত বা প্রভৃতি তৈরি হয় এখন যানবাহন বলতে আমরা চাষের ওপরে প্রচুর পরিমাণ যানবাহন খুবই উপকারিতা করেছে মাটি বসানো থেকে শুরু করে মাটি খোঁড়া পর্যন্ত সমস্ত কিছুই হয়